আমি মনে করি চলচ্চিত্র শিল্পীদের সম্পর্কে রিপোর্ট করা সমস্ত কিছু বাস্তব না কারণ যখন কোনো নতুন সিনেমা বা চলচ্চিত্র বেরয় তখন সেই আর্টিস্ট বা চলচ্চিত্র শিল্পীকে নিয়ে অনেক অতিরঞ্জিত খবর বের হয় যেগুলো নিউজ চ্যানেলগুলো তাদের নিজেদের টি আর পি বাড়ানোর জন্য এসব করে থাকে তাই ওগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করা মোটেও ঠিক হবে না যখন যে সমস্ত চলচ্চিত্র শিল্পী বেশি খবরে আসে যখন নতুন সিনেমা বা নতুন চলচ্চিত্র আসে মিডিয়া ও হুমড়ি খেয়ে পড়ে যে যাতে করে ওই সমস্ত শিল্পীকে নিয়ে যদি খবর করা হয় তাহলে মানুষ বেশি ওটা দেখবে তাই সেসব মিডিয়া যত পারে নিজেরা বাড়িয়ে লেখে